হ্যাঁ মহালক্ষ্মী কৃষি ভান্ডার থেকে বলছি বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি আচ্ছা কোন আপনি কোন ফসলের চাষ করেছেন আচ্ছা তো দেখুন রাসায়নিক আলুতে অন্তত রাসায়নিক সার দিলেই ভালো হয় রাসায়নিক সারের মধ্যে বিভিন্ন ভাগ রয়েছে একটা হচ্ছে মিশ্র সার এবং মৌলিক সার ও যৌগিক সার ঠিক আছে তো মূলত যেটা ব্যবহার করা হয় আলুতে আলুর ক্ষেত্রে মিশ্র সার যাকে এনপিকে বা দশ ছাব্বিশ ছাব্বিশ বলি এটাতে আপনার রয়েছে নাইট্রোজেন ফসফেট আর পটাশ এটা আপনার গাছের বৃদ্ধি ঘটাতে সাহায্য করে নাইট্রোজেন ডা শাখাপ্রশাখা সাহায্য করে ফসফেট এবং পটাশ মাটির গুণগত মান এবং ফসলের গুণগত মান ও ফলন বৃদ্ধিতে সাহায্য করে ঠিক আছে তো আপনি দশ ছাব্বিশ ওটা আপনার পিছু দশটা যদি নেন দশ দশটা বা পঞ্চাশ কিলো হিসাবে পাঁচশো কিলো দিতে পারেন ঠিক আছে এর সাথে আপনাকে হ্যাঁ এর সাথে আপনাকে দিতে হবে একে করে তিন বস্তা ইউরিয়া যেটাতে আরও নাইট্রোজেন পাবে ঠিক আছে তো আপনি ছড়াবেন বলতে এটা আপনি জমিতে ট্রাক্টর দেবেন বা মাটি তৈরি করবেন তো তারপর আপনি এটা প প্রথম চাষ দেওয়ার পর এটা আপনি মাটির উপর ছড়িয়ে দেবেন এবং তারপর আপনি আবার ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে দেবেন ঠিক আছে তো সার দেওয়ার দু একদিন পর আপনি আপনার বীজ রোপণ করতে পারবেন আলু ঠিক আছে আপনি মৌলি যৌগিক সার যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট বা সালফেট ফ সালফার অব ফসফেট এই এইসব দিত দিতে পারেন তো আপনি সেগুলো দিয়েও চাষ করতে পারেন কিন্তু তার সাথে আপনাকে ইউরিয়া এবং তার সাথে পটাশ আলাদাভাবে দিতে হবে এটা আপনার একটু খরচসাপেক্ষ কিন্তু ফলনের গুণগত মান বাড়াতে সাহায্য করবে ধানের মাজরার ক্ষেত্রে ফেম নামে একটা ওষুধ পাওয়া যায় ওটা দিতে পারেন এছাড়া বক্সার এসব বিভিন্ন নামেও পাওয়া যায় তো ওগুলো বাজার চলতি নাম এগুলোর কেমিকেল নাম রয়েছে আলাদা বা আপনি কিছু ছত্রাকজাতীয় ওষুধ রয়েছে পাইসিং জাতীয় কোনও ওষুধ ব্যবহার করতে পারেন হ্যাঁ এগুলো আমার দোকানে তো রয়েছে আপনি চাইলে নিয়ে যেতেই পারেন বা আপনি আপনার সংলগ্ন কোনও বাজার থেকেও নিয়ে নিতে পারেন আচ্ছা ঠিক আছে রাখুন ধন্যবাদ